আমি এই পেশা সম্পর্কে সত্যিই মজা খুঁজে পাই আমি চাই পরবর্তী প্রজন্ম একই পেশায় যুক্ত না থেকে একটু নতুন রকমের পেশা আসুক কারণ এই পেশায় খুব একটা আগের মতো আর লাভ নেই আমি চাই পরববর্তী প্রজন্ম ডাক্তার বানুক অফিসার বানুক বা ব্যবসা বাণিজ্য করুক কিন্তু সারাদিন জলের মধ্যে থেকে এত কষ্টে না করে আরামে তারা উপার্জন বের করুক